দেশের হাসপাতাল ও চিকিৎসা সেবা সম্পর্কে বলতে গেলে আগের থেকে এখন দেশের চিকিৎসা ব্যবস্থা হাসপাতাল অনেক উন্নত হয়েছে এবং উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা হয়েছে আগের থেকে অনেক কম খরচে এবং ভালো মানের চিকিৎসা ব্যবস্থা এখন হয়েছে কোভিড মহামারীতে আমার অভিজ্ঞতা বলতে গেলে সেই সময় অনেক বহু মানুষ মারা গিয়েছে চিকিৎসার অভাবে ভয়াবহ একটা অবস্থার সৃষ্টি হয়েছিলো যার ফলে আমরা বহুদিন ঘরে লকডাউনের জন্য বসতে হয়ে বসে থাকতে হয়েছে সবদিক দিয়ে মিলিয়ে মহামারী আমাদের অনেক কিছু ছিনিয়ে নিয়েছে কাজ মানুষের সেই সময়ে আর্থিক অবস্থা অনেকটা নীচে চলে গিয়েছে আমাদের এলাকায় যদি ভালো স্বাস্থ্যসেবা পেতে হয় তাহলে চিকিৎসা ব্যবস্থা হাসপাতালগুলো আরও উন্নত করতে হবে হাসপাতালে ভালো চিকিৎসার ব্যবস্থা করতে হবে ঔষধের ব্যবস্থা করতে হবে যেগুলো ভালো মানের ঔষধ এবং ভালো অপারেশন থিয়েটারের ব্যবস্থা করতে হবে